হ্যাঁ আপনাদের আমি পারমিতা বলছি আপনাদের স্কুলে আমার মেয়ে পড়ে সেখানে আপনাদের গত সপ্তাহে একটি স্কুলের প্রতিযোগিতা করা হয় যেটার মধ্যে আমার মেয়ে অংশগ্রহণ করেছিল সেখানে ওর একটা ছোট্টো দুর্ঘটনা ঘটে একটা ছোট্টো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওর পায়ে চোট লাগে তো সে ক্ষেত্রে আমি আপনাদের কে একটু অনুরোধ করতে চাই যে যদি আপনারা একটু ছুটিটা একটু ওর জন্য করে দেন তাহলে খুব ভালো হয় আসলে একটু পায়ে লেগেছে তো আর এটা খেয়াল রাখার জন্যে ওকে একটু টাইম যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় আমি সেই কারণে আপনাকে ফোন করেছি না পিছিয়ে নেওয়ার কথা বলিনি আমি জাস্ট বলেছি যে একটুখানি যদি সময় দেওয়া হয় মানে একটা ছুটির যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় একটা ছুটির আর্জি জানাতে চাই আমি হ্যাঁ আপনি যদি একটু কথা বলে জানান তাহলে খুব উপকৃত হই কারণ আমার মেয়ের এখন একটু অসুস্থ হয়ে পরেছে তো যদি একটু ছুটির ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু কিছু করার নেই আমার এবং তার মেয়ের তো আমি চেষ্টা করব ওকে যথাসম্ভব একটু গাইড করে দেওয়ার তো সে ক্ষেত্রে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে যদি কোনও অসুবিধা হয় আমি আপনাকে ফোন করব ঠিক আছে আমাকে একটু ঠিক আছে আমাকে একটু জানাবেন তাহলে খুবই ভালো হয় ঠিক আছে ধন্যবাদ